আমাদের বাড়ি অনেক রকম হাল মুরগি আছে বা পোলট্রি চাষ করা হয় পোলট্রি চাষ করতে গেলে পোলট্রির ঘরে খুব যত্ন নিতে হয় সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেখানে কাঠের গুঁড়ো দিতে হয় সেটা পরিষ্কার করতে হয় ঝাড় দিয়ে সে কাঠের গুঁড়োগুলো আবার সেগুলো রোদি দিয়ে শুকনো করতে হয় হয়ে করে সেই ঘরে আবার খেলিয়ে দিতে হয় তাদের থাকার জায়গায় সেখানে খাদ্য দেওয়া হয় মেয়াস বা আলো জ্বালতে হয় রাত্রে সেখানে ওম দিতে হয় তাহলে ঠান্ডা লাগলে পোলট্রি অসুস্থ হয়ে পড়ে তারপরে সেগুলো আবার অসুস্থ হয়ে গেলে তাদের ওষুধপত্র করতে হয় করে তাদের আবার সেবা যত্ন করে সুস্থ করতে হয় তারপর খুব বড়ো করে ঘর বঁধতে হয় তাদের রাখার জন্যে এক দেড়শা পোলট্রি আসে আরও হাঁস মুরগি অনেকগুলো আসে বাড়ি যে যখন পারে সে তখন সেবা যত্ন নেয় বা তাদের খাওয়ানো পরিষ্কার করা তাদের ওষুধপত্র করা তাদের কীভাবে তারা সুস্থ থাকে সেইভাবে তাদের সেবা যাতনা করতে হয় বা ওদের ম্যাশ খাওয়াতে হয় ম্যাশ খাওয়াতে খাওয়াতে আবার হয়তো আমাদের ছাদ পারে ওঠ নি তখন হয়তো তাদের তার সঙ্গে হয়তো একটু চাল খুদ এগুলো দিতে হয় এগুলো দিতে হলে একটা না মেয়াস না খাওয়ালে পোলট্রি ওয়েট কমে যায় ম্যাচটা খাওয়ালে একদিক দিয়ে ভালো হয় ওয়েটটা ভালো হয় ওয়েটটা তাড়াতাড়ি বাড়ে বা ওদের ওদের ঘরে চারি সাইডে তারের জাল জাল মতো করে তাদের ঘিরে রাখতে হয় নাহলে সাপ ব্যাং তারা খেয়ে নেয় বা চুরি চামারও হতে পারে সেগুলো খুব সাবধানে রাখতে হয় আর ওদের পিছনে খুব কষ্ট করতে হয় ওদের সব সময় জন্যে খাওয়া দিতে হয় পরিষ্কার করতে হয় জল দিতে হয় তারপরেও তারপরেও ওদের দিনে তিন চারবার করে পরিষ্কার করতে হয় পায়খানা করে দেয় নোংরা করে ফেলে জল ফেলে আর সব সময় জন্য ওদের জল দিয়ে রাখতে হয় জল না দিলে ওদের ওয়েট বাড়ে না জল খাদ্য না দিলে সব সময় জন্য এগুলো লক্ষ্য রাখতে হয় ওদের আর যে রাত্রিতে একটু আলো না থাকলে ওরা মানে উত্তেজিত হয়ে যায় সব কামড়া কামড়ি করে চিৎকার করে ডাকাডাকি করে তাদের আবার আলো জ্বালতে হয় এবং রাত্রিতেও খাবার দিতে হয় ওদের সব সমময় খাবার যোগান দিতে হয় আমরা বাড়ির সে কদ না আছি যে যখন সময় পায় সে তখন এগুলো খাবার দাবার দিতে হয় তাদের যত্ন নিতে হয় বা তাদের দেখাশুনা করতে হয় সব সময় জন্যে